আমি মনে করি আমি আমার জীবনে সবথেকে ভালো কাজ করেছি সেটা হচ্ছে আমি আমাদের পাড়ার বাচ্চাদের আমাদের পাড়ার একটা অনাথ আশ্রম আছে সেই অনাথ আশ্রমে কিছু বাচ্চাদের আমার বার্থডের দিনকে খাইয়েছিলাম বা ওদেরকে নতুন ড্রেস কিনে দিয়েছিলাম আমার মনে হয় এটাই আমার কাছে সবথেকে আমার করা সবথেকে ভালো কাজ এবং তাছাড়াও আমি একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি যেখান থেকে আমরা এরকম ধরনের কাজ করেই থাকি যেমন অনাথ বাচ্চাদের জামাকাপড় দেওয়া ওদের সাথে কথা বলা ওদের সাথে টাইম কাটানো এরকম ধরনের সমাজমূলক কাজ আমরা অনেক সময়ই করে থাকি এছাড়াও এছাড়াও আমরা ওদের সাথে ঘুরতে নিয়ে যাই এছাড়াও আমাদের এলাকায় বা আশেপাশে যে সমস্ত ওল্ডেজ হোম আছে আমরা তাদের সাথে গিয়ে টাইম কাটাই কথাবার্তা বলি তাদেরও অনেক ভালো লাগে এবং তাদের থেকেও আমরা অনেক আশীর্বাদ পাই তো এ ধরনের কাজ করতে আমরা খুবই পছন্দ করি বা আমাদের টিমে এরকম কাজ করার জন্য অনেকেই আছে তারা খুবই আনন্দিত হয় এরকম করে আর তারা খুবই আনন্দিত হয় এরকম করে এবং আমি মনে করি আমরা যেই এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে পারছি এটাই আমাদের জন্য অনেক এবং এই কাজগুলো করার জন্য আমি নিজেকে অনেকটাই গর্বিত মনে করি এছাড়াও আমার বাড়ির লোকরাও আমাকে এটা করার জন্য সাপোর্ট করে আবার বাড়ির লোকরাও সমাজসেবামূলক বা এই ধরনের কাজ করে থাকে